এক লক্ষ এক হাজার একশো এক পাঁচ লক্ষ পাঁচ হাজার পাঁচশো পঁচাত্তর ছ লক্ষ সাত হাজার সাতশো ষাট ন লক্ষ ন হাজার একশো আট লক্ষ আট হাজার